যে সমস্ত মানুষ পোলট্রি ফার্মে মুরগি চাষ করতেন এবং সেই মুরগি বিক্রি করে মুনাফা অর্জন করতেন সেই সমস্ত মানুষের অনেকটা পরিমাণই কার্যকলাপ এক দিক থেকে কিছু মানুষের বেড়েছে এবং অন্য দিক থেকে দেখতে গেলে কিছু মানুষের কাজকর্ম কমে গিয়েছে এর সব থেকে প্রধান কারণ হল মুরগির মাংস খাওয়ার ফলে মানুষের কোলেস্টেরল বেড়ে যাওয়ায় অনেক মানুষই মুরগি খাওয়া ছেড়ে দিচ্ছে এ ছাড়া রয়েছে নিরামিষ খাওয়া মানুষ এখনকার মানুষেরা বেশিরভাগই তাদের শরীর ঠিক রাখার জন্য নিরামিষ খাবার খায় এর ফলে যে সমস্ত মানুষ মুরগির ব্যবসা করত বা পোলট্রি ফার্ম খোলা ছিল তাদের ব্যবসাতে অনেকটা পরিমাণে ক্ষতি হচ্ছে এর ফলে এখানের মানুষজনও কাজকর্ম হারিয়ে যাচ্ছে এছাড়া সবচেয়ে বেশি চাহিদার পণ্যগুলোর মধ্যে এ অন্যতম হল ডিম এবং পোলট্রি মুরগির মাংস কারণ বেশিরভাগ মানুষই আর ব্রয়লার খেতে চায় না এই তারা বেশিরভাগ মানুষই মুরগির ডিম খায় এবং দেশি মুরগি খেতে পছন্দ করে এর ফলে যে সমস্ত মানুষেরা পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি চাষ করত তাদেরকে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে নিরামিষ বা মানুষেরা তাদের বাড়ির লোককেও নিরামিষবাদী করে তুলছে এর ফলে যে সমস্ত বাড়িতে আগে প্রতিদিন বা প্রতিনিয়ত মাংস খাওয়া হতো এই সমস্ত বাড়িগুলোতে মাংস খাওয়া কমে গিয়েছে এর ফলে এই সমস্ত জিনিস মাংসের দামও অনেকটাই প্রচুর কমে গিয়েছে আগের থেকে এবং অনেক মানুষ এর ফলে তাদের কাজকর্মও হারিয়েছে